এই পেশা সম্পর্কে যদি ভালোভাবে বুঝে দেখি আমরা তাহলে মজার থেকে দুঃখই বেশি হ্যাঁ মজাও আছে কিন্তু সেখানে দুঃখও রয়েছে যারাই মাছ ধরার সঙ্গে যুক্ত মাছ ধরে জীবিকা অর্জন করে তাদের জীবনে অনেক ঝুঁকি রয়েছে অনেকে নদীতে মাছ ধরে জীবিকা অর্জন করে জীবনযাপন করে তাদের জীবনের প্রচুর ঝুঁকি রয়েছে

বর্ষাকালে নদীতে মাছ ধরতে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ নৌকা করে যারা মাছ ধরতে যায় জেলেরা প্রচণ্ড বর্ষায় অনেক সময় বিদ্যুতের ঘনাঘটা মেঘের ঘনাঘটা বিদ্যুৎ চমকানো পরিবেশ পরিস্থিতি যখন খুবই খারাপ হয়ে যায় সেই সময় অনেক জেলে তাদের প্রাণ হারিয়েছে অনেকে আচমকা বিদ্যুতে ঝালকানিতে মৃত্যুবরণ করেছে অনেকে রয়েছে অনেকের রয়েছে আহত হয়ে ফিরে এসেছে হ্যাঁ আমরা মনে করি জেলেদের জীবন খুবই মজার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে কিন্তু এই জীবিকা অর্জনের মধ্যে অনেকটা ঝুঁকি রয়েছে বিপদের সম্ভাবনাও রয়েছে আমি কখনোই চাইব না আমার পরবর্তী প্রজন্ম এই পেশার সঙ্গে যুক্ত থাক কারণ এই পেশায় যুক্ত মানুষদের জীবনে প্রচণ্ড ঝুঁকি তাই আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম এই পেশায় নিয়ে যুক্ত থাক